হ্যালো হ্যাঁ দীপালিদি কি খবর ভালো আছেন তো আমি ভালো আছি বলুন কি খবর আপনার ব্যাঙ্কে এলেন না যে আজ কালকেই তো আমাদের কালকেই তো আমাদের কাজ হয়ে আবার ছুটি পড়বে একদিনের জন্য রবিবার বাড়ি যাবেন তো ওও আমিও তো বাড়ি যাব এবার ভাবছি এ সপ্তাহে ভাবছি বাড়ি যাব আগের সপ্তাহে বাড়ি যাওয়া হয় নি হ্যাঁ ট্রেনে যাব ট্রেনে গেলেই ভালো হয় টাইমটাও কম লাগবে বলুন হ্যাঁ আর তাড়াতাড়ি ব্যাংকে যা কাজ মানুষের যা ব্যবহার আর কি বলবো আপনাকে জানেনই তো আচ্ছা ঠিক আছে তাহলে একসাথেই যাওয়া হবে দেখি এখন আপনার তো অনেক সময় কাজ কম হয় কিন্তু আমার কাজটা বেশি হয় এখন দেখি চেষ্টা করবো একসাথে শেষ করার তাহলে একসাথে যেতে পারলে ভালো হয় ট্রেনে অনেকটা রাস্তা তো আমারটাও কেটে নেবেন হ্যাঁ আমারও অনেক আমারও অনেক কাজ বাকি আছে এখন দেখি আমি চেষ্টা করবো কাল তাড়াতাড়ি গিয়ে কাজটা শুরু করে দেওয়ার তারপরে যদি তাড়াতাড়ি বাড়িটা যাওয়া যায় কারণ একটা দিনই তো পাই বাড়িতে আবার তো ফিরে আসতে হয় পরের দিন ভোরে আচ্ছা একসাথেই আসা হবে হ্যাঁ আসলে হ্যাঁ আসবার সময় একসাথে আসবো দুজনে তাহলে ভালো হবে হ্যাঁ আমার শরীর ওই আছে কাজের চাপে যা থাকে আর কি বলি আপনি তো তাও রেস্ট পেলেন আজকের দিনটা আমি তো তাও পেলাম না আমিও নেবো ছুটি কদিন বাদে বুঝলাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনি টিকিট কেটে রাখুন ভালো হবে ওটাই হুম আচ্ছা